আফটার আমি ওই কিছু সবজি আর ফল অর্ডার দিতে চাইছি আচ্ছা এটা ওই মৌসুমি ফলটা দু ট্রে মতো দিয়ে দেবে আর ওই পিঁয়াজ আদা রসুন আলু ওগুলো চার বস্তা কি পাঁচ বস্তা দিয়ে দেবেন আচ্ছা আপনি সবজি ধরুন হ্যাঁ সবজি লাগবে যে সবজিগুলো পাঠান এবার ওখানকার দর কেমন যাচ্ছে একটু যদি বলেন যেমন পটলের দাম হুম তাহলে ওগুলো ও কুড়ি কিলোর বেশি নিতে হবে তাই তো তাহলে ওটা তিরিশ কিলো করে পাঠিয়ে দিন তিরিশ কিলো দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওগুলো দিয়ে দিন আর ওই যেগুলো মোটামুটি থাকবে এরকম আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ